পুরুলিয়া কোঠারী বাজার থেকে আমি একটি কুর্তি কিনি রঙ এবং কাপড় দেখে তো ভালোই মনে হয়েছিলো কিছুদিন ব্যবহার করার পর রঙ উঠতে থাকে এবং কাপড়টি ছিঁড়ে যায় দোকানদার আমাকে ঠকিয়েছিলো এটি আমার একটা ঠকে যাওয়ার অভিজ্ঞতা